আমি আমার বাগানে সব রকমের গাছই লাগাই ফলের গাছ লাগাই ফুলের গাছ লাগাই তবে ফলের গাছই আমার একটু এখন মনে হয় বেশি লাগাতে ভালো লাগে যেমন আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ এই গাছগুলো তো আমার অনেক অনেক আছে তার পরে নারকেল গাছ আছে প্রচুর নারকেল ধরে আমার গাছে সুপারি গাছ আছে তার পরে আম গাছ আছে আবার সারা বছরের আম হয় এই রকম গাছও আছে আর লতা বলতে গেলে লতাও আছে আমার বাগানে এ যেমন কুমড়ো গাছ আছে শিম তারপরে কুমড়ো লাউ তা এই সবগুলো আছে আর একটাই শখ করে এখন আমি গাছ লাগিয়েছি লতা আঙুর গাছ আঙুর লতাটা এত সুন্দর উঠেছে বাগান থেকে ছাদে তুলে দিয়েছি তো আঙুরগুলো ধরে কিন্তু খুব যে খুব ভালো স্বাদের তা নয় তবে হয় ভালোই ঝোঁকা ঝোঁকা আঙুর ধরে দেখতে সুন্দর লাগবে আমার বাগান থেকে ছাদে উঠবে আর খুব ঝোঁকা ঝোঁকা যখন ঝুলে থাকে দেখতে ভালো লাগে এই জন্যেই আরও বেশি আমার লাগানো তবে জানি না ভবিষ্যতে হয়তো আঙুরগুলো মিষ্টি হবে কি না এখন দেখেছি খেয়ে যে আঙুরগুলো খুব একটা মিষ্টি নয় এবারে মাটির গুণেই হোক যাই হোক বা প্রথম প্রথম হচ্ছে বলে না কি তবে আর আরেকটা গাছ আছে যেটা আমার বাগানে আছে কিছু পাতাবাহারের গাছ পাতাবাহারের গাছগুলো একটু শখেই লাগানো বাগানের সামনের দিকে লাগিয়েছি পাতাবাহারগুলো দেখতে ভালো লাগে বলে আর ফুল গাছ আছে বিভিন্ন ধরনের মরসুমি ফুলের গাছও আছে আবার সারা বছর ফুল দেয় এমন গাছও বহু আছে আমার একটু বাগান করাটা শখ এই জন্যেই বিভিন্ন রকমের আমি গাছ লাগাই গাছগুলোর পরিচর্যা করি আবার মাঝে মাঝে নার্সারিতে গিয়ে পরামর্শও নিয়ে আসি কীভাবে গাছগুলিতে আরও ভালো ফল দেবে ফুল দেবে এরকম